আমি অনেক জায়গায় অনেক রকমের চিলড্রেন বুক কিনে থাকি বাচ্চার জন্য আমার ছেলে যেখানেই যায় সেখানে সে ছোট থেকেই বাচ্চাদের বই বা চিলড্রেনদের বাচ্চাদের বিভিন্ন রকমের যে বই হয় সে বই কিন্তু পড়তে এবং কিনতে খুব ভালবাসে সেজন্য বাচ্চার জন্যই আমি কিন্তু কিনে থাকি হঠাৎ করে আমি সেদিনে অনলাইনে একটি আমি চিলড্রেনের বুক দেখতে পাই বইটার মধ্যে সব রকমের জিনিস ছিল একবারে পশু প্রাণী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাণীর নাম আমাদেরও বড়দেরও কাজে লাগবে সেরকম দেখে বইটা আমি অর্ডার দিয়েছিলাম বইটা অর্ডার দিলাম দেখলাম খুব দোকানের থেকে তুলনামূলক অনেক দাম কম এবং দামটা এতটাই কম যে সেটাতে আমি নিয়ে অনেকটাই উপকৃত হয়েছিলাম এবং যখন বইটা আমি হাতে পেলাম বইটাকে যাতে নষ্ট না হয়ে যায় সেই মতো প্যাকিং করা ছিল যাতে বইটার প্রত্যেকটা পাতা যেমন ভালো করে থাকে লেখাগুলো স্পষ্ট করে ছিল এবং ছবির মাধ্যমে সেই সব লেখাগুলিকে বুঝিয়ে ছিল যাতে সহজে বাচ্চারা সহজেই এটা বুঝতে পারে যে ওটা কোন প্রাণী বা কী লেখা আছে কী বলতে চাইছে এছাড়াও বাচ্চাদের যে ভালো লাগলে যেরকম ছবি দেখলে ভালো লাগে বা পড়তে একটা ইচ্ছা যায় সেরকম ধরনের বইটা ছিল কিন্তু দোকানে আমি অনেক জায়গা থেকে বই কিনেছিলাম এত সুন্দর পাইনি কিন্তু এখানে আমি বইটা এত অল্প টাকায় এত সুন্দর হবে সেটাও আমি আশা করিনি বইটা কিনে কিন্তু আমি খুব উপকৃত হয়েছিলাম এবং বইটা পড়তেও খুব ভালো লাগে আমার ছেলে সেটা পড়ে খুব মনোযোগ সহকারে পড়ে এবং সেটা পড়ার নিজে নিজেই চেষ্টা করে